হাসপাতাল ব্যবস্থাপনার সম্পর্কে আমার মতামত যে চন্দ্রকোনা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চন্দ্রকোনা মানুষের কোনোরকম উপকারে লাগে না এরা যখনই কোনো রুগী যায় বা হাসপাতালে যারা স্টাফ আছেন তারা সঙ্গে সঙ্গে হলে ঘাটাল নতুবা মেদিনীপুর রেফার করে দেন তাহলে একটা হাসপাতালের যে পরিকাঠামো পরিকাঠামো থাকা সত্ত্বেও চন্দ্রকোনাবাসী এই হাসপাতালে কোন পরিষেবা পান নি সেটা আমি নিজেও ভুক্তভুগী পায়ে আমার একটা কাঠ পড়ে গেছিলো একে হাসপাতালের কর্মী আমরা জানি আমরা চিকিৎসা সম্বন্ধে একটু আধটু জানি ডাক্তারবাবু বলেন আমি বললাম না ওই পায়ের চামড়াটা কেটে দাও ঠিক হয়ে যাবে এরা বললো না বারোটা সেলাই করে দিলো পায় পাটা আমার পচে গেলো মেদিনীপুরে যে সার্জেনকে দিয়ে অপারেশন করিয়ে আমাকে চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা খরচ করে এসে এই চন্দ্রকোনা আর চন্দ্রকোনা হাসপাতালের আমি একদম নাগরিক এবং চন্দ্রকোনা হাসপাতালের নুন্যতম যে স্বাস্থ্য পরিষেবাটুকু পাওয়া দরকার একটা ছুঁচকেও যদি কাঁটা ফুটে যায় এরা ঘাটালকে ট্রান্সফার করে দেয় আজও এরা এই সম্বন্ধে ওয়াকিবহাল নয় এবং চন্দ্রকোনার যারা মান্যগণ্য আছেন যারা হাসপাতালের দেখভাল করেন তারাও ঠিক মতো করে দেখেন না যার জন্য চন্দ্রকোনা হাসপাতালের এই অবনতি